আমার কাছে ক্লাসিক বই ভিনসেন্ট কপি বিশেষ সংস্করণ হার্ড কপি বলতে আমার কাছে গীতা আছে এই বইটি আমি ইস্কন মন্দিরে যখন গেছিলাম মায়াপুরে ইস্কন মন্দিরে তখন ওইখান থেকে কিনেছিলাম হ্যাঁ এই বইগুলো তো সচরাচর এখানে ওখানে পাওয়া যায় না তা ওইখানে ঘুরতে গিয়ে আমি ওই বইটি কিনেছিলাম আচ্ছা এই বইটি অনেক মানে বই বইটি পড়েও এখনও শেষ করা যায় নি আমি এখনও শেষ করতে পারি নি এখনও আমি পড়ছি হ্যাঁ বইটিতে মানে মহাভারতের অনেক কথাই লেখা আছে গীতা তো পড়া ভালো এবং সেইটা পড়লে খুব ভা মানে সেটা পড়তেও আমার খুব ভালো লাগে